আমাদের গ্রামের যুবকদের কাছে জনপ্রিয় কাজের গন্তব্যের মধ্যে কম্পান্ডের কাজ যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে আছেন তারা সাধারণত কোম্পানির যে কোনও পদের ফর্ম ফিল আপ করে থাকেন কারণ বর্তমানে সরকারী চাকরি তারা পায় না কোম্পানির যে সমস্ত পদ যেমন ম্যানেজমেন্ট ফিল্ড অফিসার ফাইন্যান্স এবং ডাটা এন্ট্রির কাজ তারা আমাদের সামনাসামনি শহর যেমন কলকাতা মেদিনীপুর খড়্গপুরে করে থাকেন এবং তারা এই ধরণের কোম্পানির ছাড়াও আরও অন্যান্য কিছু কোম্পানিরও কাজের জন্য চেষ্টা করে থাকেন সেই সমস্ত কাজের লাইনে তারা খোঁজাখুজি করছে